হ্যাঁ ফোন করেছিলিস কেন কি দরকার বল আরে বল না আমাকে বলবি না তো কাকে বলবি কি প্রবলেম বল

হুম সেই ব্যাপার বড়ো হয়েছিস তোকে কি বলবো তুই সব কিছু জানিস একটা খেলার মামানেই তো বুঝতে পাচ্ছিস সেখানে অনেক কিছু খরচা রয়েছে আর তারপরে এতটা দূরত্ব যাতায়াতেরও ব্যাপার রয়েছে একটা আর এ বাড়ির এই অবস্থা ঘর ভাড়া দেওয়া তারপরে সংসার চালানো এই মাইনেতে কীভাবে তোর পড়াশোনার খরচা চালানো এত সমস্ত কিছু চালিয়ে তারপরে তোর খেলার পিছনে খরচা করা এই সমস্ত তো ব্যাপার তুই বুঝতে পারছি বড়ো হয়ে তুই

তো আমি স্যারের সাথে একবার কথা বললে ভালো হয় না কি বল তো এই ব্যাপারে তো স্যার ভালো বলতে পারবে যদি জানা শোনা থাকে কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই বাড়িতে আয় তাহলে তোর সাথে কথা বলছি পরে এই ব্যাপারে